ছোটবেলা থেকেই আঁকার প্রতি আমার আগ্রহটা অনেকটাই বেশি তো সেই রকমভাবে আমি ছোটবেলায় নিজে নিজে কোনো দিন কারো কাছে আঁকতে যাইনি নিজে নিজে আঁকা শিখতাম আস্তে আস্তে চেষ্টা করতে করতে আঁকাটা মোটামুটি ভালো হতে লাগল তখন আমার হঠাৎ আমি পাহাড়ে গিয়েছিলাম একবার অযোধ্যা পাহাড়ে সেখানকার একটা প্রকৃতি আমি এঁকেছিলাম খাতায় এবং আঁকার পর আমি দেখলাম যে আঁকাটা এতটাই সুন্দর যে নিজেই দেখছিলাম যে আমি নিজে এত সুন্দর এঁকেছিলাম তাছাড়া এমন একটা যখন আমি জানতাম না হয়তো বাস্তবটা কেমন বা চারিদিকটা কেমন প্রকৃতি কেমন তখনই আমি একটা প্রকৃতির ছবি এঁকেছিলাম কারণ আমার প্রকৃতি খুব ভালো লাগে কিন্তু তখন বুঝিনি যে প্রকৃতির মর্মটা কী এবং আমি যো এঁকেছিলাম একটা কুঁড়ে ঘর খড় দেওয়া এবং তার সামনে একটা রাস্তা একটা পুকুর তো আমি পরে বুঝেছিলাম যে আস্তে আস্তে মানুষ এই খড়ের ঘর এই মাটির ঘর এগুলো উঠে যাচ্ছে কিন্তু এর যে মাধুর্য যে দেখতে একটা সৌন্দর্য তা সেইটা মানুষের কাছে থাকছে না সে মানুষ আস্তে আস্তে পাকা ঘর করছে যার জন্য কী হচ্ছে আর মাটির ঘরটা থাকছে না আর তার জন্য যেই সৌন্দর্যটা আমাদের প্রকৃতির যে মাটি দিয়ে তৈরি করা প্রকৃতির মধ্যে যেই ঘরগুলো হতো সেইগুলোকে আর দেখা যাচ্ছে না সেইগুলোকে এখন যেখানে তৈরি হচ্ছে সুন্দর করে সেখানে মানুষ টাকা দিয়ে দেখতে যাচ্ছে তো আমি সেই ছবি এঁকেছিলাম আর আমি মনে করি যে এই খড়ের বাড়ি বা মাটির বাড়ির একটা আলাদাই মাধুর্য আমার কাছে সেই ছবিটা আমি এখনও গুছিয়ে রেখে দিয়েছি